ভারতের বড়ো বড়ো যে সমস্ত উদ্যোক্তারা আছে যেমন আম্বানি বিরলা টাটা তারা একটি নতুন ডিজিটাল প্রজেক্টের মাধ্যমে নতুন একটি প্রকাশমান যুগ অনুভব করতে চাইছেন যেমন এখন আগে কি হতো ক্যাশে ক্যাশ টাকা দিতাম ক্যাশ টাকা আসতো এখন ক্যাশ টাকার জায়গায় এখন ডিজিটাল হয়ে গেছে সব কিছু অনলাইনে হয়ে গেছে এবং কি খাবারও আগে আমরা দোকানে কিনে যেতাম এখন ঘরে বসেই অনলাইনে ডেলিভারির মাধ্যমে আমরা ঘরে বসে এখন খাবার দাবার পেয়ে যাই অর্ডার করতে পারি এই সমস্ত আরও যাতে ভালোভাবে হয় অনলাইন ডিজিটাল যাতে হয় এরকম ডিজিটাল যুগ অনুভব করছেন মানে বানাতে চাইছেন এবং সরকারও এতে খুবই সাহায্য করছে সরকারও চাইছে যাতে ব্যবসায় তারা খরিদ্দাররা একে অপরের সাথে যুক্ত থাকুক এই ডিজিটাল সম্পর্কের মাধ্যমে